আমি মনে করি যে বাংলা ভাষা আমার জানা অন্যান্য ভাষার সাথে তুলনা করে তার কারণ হচ্ছে যে বাংলা ভাষা অন্যান্য ভাষায় যে ভাষাগুলি রয়েছে সে ভাষাগুলি এতটি সুমিষ্ট নয় কিন্তু বাংলা ভাষা অত্যন্ত সুমিষ্ট ভাষা আজকালকার দিনে বহু মানুষ বাইরে থেকে পশ্চিমবঙ্গে এসে বাংলা ভাষাকে অনুসরণ করছে এবং তাদের হিন্দি বলার মাঝেও বাংলা ভাষার টানকে তারা বলে ফেলছে